আমাদের এখানে পর্যটন কেন্দ্র হচ্ছে আমার বাড়ির পাশেই গৌর নিতাই মন্দির আছে সেখানের ঐতিহ্য খুব সুন্দর এবং সেখানে যে বছরে দু তিন বার উৎসব হয় তো সারা জায় অনেক জায়গা থেকে মানুষ আসেন আর এখানে দর্শন করেন এবং থাকা খাওয়ার ব্যবস্থাও এটা ভালো তাই দূরদুরান্ত থেকে এসে মানুষ খুশ খুশি হয় এবং মনের সুখে তারা এখানে বসবাস করতে পারে দু তিনদিন ধরে থাকা খাওয়ার বন্দোবস্ত ওই মন্দির থেকেই হয় তাই এটা আমার খুব ভালো লাগে আর এখানেই আছে জয়ন্তীপুর নামক স্থানে রাম মন্দির যেটি দেখলে মানুষের খুব আকর্ষণীয় জায়গা বলে মনে হবে সে মন্দিরটি আমারও খুব ভালো লেগেছে এবং বাইরে থেকে যারা এসেছেন তারাও দেখে খুব নাম করেছে